হ্যাঁ আমি চিকেন দো পেঁয়াজি আর বিরিয়ানি রান্না করতে চাই কিন্তু এ দুটি খাবার আমার খুবই প্রিয় খাবার হ্যাঁ আমি অনেকবার চেষ্টা করেছি শেখার কিন্তু শিখে উঠতে পারছি না হ্যাঁ ভেবেছি আমার পরিবারের লোকজনদের আমি এগুলি রান্না করে খাওয়াব চিকেন দো পেঁয়াজিটি আমার খুব প্রিয় খাবার বিরিয়ানি খেতেও আমার খুব ভালো লাগে কিন্তু আমি অনেকবার চেষ্টা করা সত্ত্বেও আমি কোনোমতে এই রেসিপি দুটি করতে